বর্তমানে আমি ব্যবসার সাথে জড়িত আছি এবং এই ব্যবসার কীভাবে আসা সেটা সম্বন্ধে বলতে চাই হ্যাঁ কর্মসংস্থানের বিকল্প হিসেবে আমি ব্যবসাকে বেছে নিয়েছি এবং আমার ব্যবসা হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতির সঙ্গে জড়িত কারণ শিক্ষার কোনোদিন শেষ হবে না যত শিক্ষার প্রচার হবে তত শিক্ষার আকারও বাড়বে এবং শিক্ষা মানুষকে অনেক উন্নত করে নিজের নিজের মতো মানুষদের মতো মানুষ তৈরি করে এবং ভালো ভালো মানুষের সঙ্গে আমরা এই শিক্ষামূলক ব্যবসা জড়িত হয়ে যোগ হতে পেরেছি এবং অনেক শিশু অবস্থার থেকে দেখেছি যারা আজকে অনেক প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ব্যবসার থেকে কিছু সার সেবা নিয়ে অনেক এগিয়ে গেছে আজকে প্রায় কুড়ি বচ্ছরের কাছাকাছি আমি এই ব্যবসার সাথে জড়িত আছি যারা প্রথম শ্রেণিতে পড়তো সেই ছেলেমেয়েরা আজকে দেখা যাচ্ছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা সেবা এবং সার্ভিস দিচ্ছেন এবং এর জন্য আমার মাঝেমধ্যে নিজেকে গর্ববোধ করি যে আমি তাদের সেবা দিয়েছি এবং তারা আজ দেশের সেবা দিচ্ছে